আমরা দীঘা বেড়াতে যাওয়ার জন্য একজন ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করলাম তিনি আমাদেরকে বললেন দশ হাজার টাকা নেবেন আমরা বললাম যে আমরা দশ হাজার টাকা দিতে পারবো না আমরা প্রতিজন পিছু হাজার টাকা দেবো তা তিনি বললেন যে সাত হাজার টাকা দিতেই হবে আমরা বললাম না সাত হাজার টাকাও দিতে পারবো না আমরা ওই প্রতিজন পিছু হাজার টাকা করেই দেবো অনেক দরাদরি হলো অনেক দরাদরি করার পর বললেন দিদি ঠিক আছে যান পাঁচ হাজার টাকা দিবেন আমরা বললাম না পাঁচ হাজার টাকাও দিতে পারবো না তারপরে অনেক দরাদরি করার পরে বললেন যে যান ঠিক আছে চার হাজার টাকাই দেবেন